হ্যাঁ হ্যালো বলছি বলুন হ্যাঁ আমি মা লক্ষ্মী ভান্ডার থেকেই বলছি হ্যাঁ বলুন আচ্ছা আমি আমি আপনাকে সাজেস্ট করতে পারি যে আপনি এখন তো ধরুন রাসায়নিক সার প্রয়োগেও মানুষের প্রচুর ক্ষতি হচ্ছে মানুষের আয়ু কমে যাচ্ছে দিনের দিন মানুষের আয়ুটা কমেই যাচ্ছে তো এখন জৈব সারের নতুন জৈব সার উঠেছে সেই সার ব্যবহার করে আপনি আপনার ফসলও ভালো পাবেন জমির উর্বরতাও ঠিক থাকবে আপনার মানে কি বলবো ফসলটা খুব ভালোই উৎপাদন হবে তো আমি আমার মতে বলে আপনি জৈব সার ব্যবহার করতে পারেন আপনার দু বিঘা জমি তাইতো হ্যাঁ আপনি জমির পিছু এক বস্তা করে মানে এক বিঘায় এক বস্তা সার দিতে পারেন ঠিক আছে তো আপনার দু বিঘা জমিতে আপনি দু বস্তা সার এখন নিন আপনার যদি মনে হয় যে না আরো একটু বেশি দেওয়ার প্রয়োজন আছে তো পরের বার থেকে আপনি একটু বাড়াতে পারেন তো এখন এক বস্তা করে নিয়ে আপনি দেখুন আমার মতে বলে এক বস্তায় আপনার জমির উৎপাদন ঠিক পরিমান ঠিক হবে এবং ইয়েটা বাড়বে হ্যাঁ এই সারটা হচ্ছে জৈব সার এটায় নিম জাতীয় পদার্থ আছে যার ফলে পোকা মাকড় গাছপালায় পোকা মাকড় লাগবে না গাছপালা ভালো হবে আর জৈব যেহেতু এটা জৈব সার সেহেতু উৎপাদনটাও খুব বেশি হবে আর জমির উর্বরতাটাও নষ্ট হবে না আর মানুষের এই আপনার মানে যে ফসল ফলাবেন সেই ফসলটা খেয়ে মানুষের ক্ষতিও হবে না আপনি ব্যবহার করতে পারেন জৈব সারটা আপনি ব্যবহার করে দেখতে পারেন হ্যাঁ হ্যাঁ আমিতো ওই জন্যই আপনাকে বললাম যে আপনি জৈব সারটা ব্যবহার করুন এতে নিম আছে এতে পোকা মাকড় গাছপালায় পোকামাকড় লাগবে না আপনার গাছের কোনো ক্ষতি হবেনা আর উৎপাদনটাও ভালো হবে

না আপনার দু বস্তা লাগলে আর ষোলোশো টাকা লাগবে আপনি আসুন নিয়ে যান দেখুন সারটা ভালো লাগবে আপনার জমিতে জমির উপর কাজ করবে ঠিক আছে আপনি আসুন তাহলে হ্যাঁ আসুন আপনি আসুন তারপর সার নিয়ে আরো কথা হবে